আমার এখানে হাসপাতাল সম্পর্কে আমার প্রচুর অভিজ্ঞতা আছে আমাদের এখানে একটি গ্রামীণ হসপিটাল আছে এখানে চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো হঠাৎ করে কারোর কোনো অসুবিধা হয়ে গেলে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাই সেখানে ডাক্তার আছে নার্স আছে নার্স দিদিরা খুব ভালো করে যত্ন সহকারে চিকিৎসা করার ব্যবস্থা করে দেয় এখানে ভর্তি কারোর কিছু হলে সঙ্গে সঙ্গে ভর্তি করতে দরকার হলে ভর্তি করারও ব্যবস্থা করা যায় আমার বাড়ির থেকে হসপিটাল খুব সামনে আমার বাড়ি বা বাড়ির আশেপাশের কারোর কিছু হলে আমি সঙ্গে সঙ্গে হসপিটালে চলে যাই সেখানে গিয়ে চিকিৎসার জন্য ডাক্তারবাবুকে খুব রিকোয়েস্ট করতে হয় না ডাক্তারবাবু নিজে নিজেই রুগি দেখলে এগিয়ে এসে চিকিৎসা করে নার্স দিদিরা ইঞ্জেক্সান দেওয়া কোনো ড্রেসিংয়ের কাজ থাকলে সেগুলো করা বা আমাদের কোনো মানুষের ড্রিহাইড্রেশান হলে ও আর এস দেওয়া ওষুধ দেওয়া খুবই ভালোভাবে চিকিৎসা করে আমাদের এখানে হসপিটাল খুব ভালো চিকিৎসা ব্যবস্থাও খুব ভালো কর্মীদের আচরণও খুব ভালো কোনো রুগির সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে না খাবার ব্যবস্থা খুব ভালো আছে রুগিদেরকে খাবার দেওয়ার সময় নার্স দিদিরা কোনো বিরক্ত বোধ করে না রুগিদেরকে খাইয়ে দেওয়ার প্রয়োজন হলেও বাড়ির লোক না থাকলে নার্স দিদিরা দাদারা খাইয়ে দেন এখানে কর্মীদের আচরণ খুব ভালো রুগিদের কোনো অসুবিধে হয় না হসপিটাল খুব ভালোভাবে চলে এটা আমি মনে করি